ক্রমবর্ধমান যে তরুণ রোগের সম্মুখীন হচ্ছে তার একটাই উপায় হচ্ছে বাড়ির খাবার দাবার খেতে হবে বাড়ির খাবার দাবার খেলে কোনো রকম রোগের সমস্যা হয় না বাড়ির খাবার দাবার সেটাও নিয়মিত খেতে হবে সকালের জলখাবারটা টাইমে খেতে হবে দুপুরের খাবারটাও খেতে হবে টাইমে এবং বিকালবেলা একটা হালকা টিফিন খেতে হয় এবং রাত্রেও খাবারটা নটার মধ্যে খেতে হবে তবেই বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা বেরোতে পারব এছাড়াও বাইরের খাবার বলতে বাইরের ফাস্ট ফুড যেমন চাউমিন রোল মোমো পিজা ফুচকা এই সবগুলো খাওয়া যাবে না এই সব খেলে এইগুলোকে অতিরিক্ত পরিমাণে তেল দেওয়া হয় যে সব শরীরে গেলে আমাদের ফ্যাটি মানে শরীরকে মোটা করে দেয় আর শরীর মোটা হলেই বিভিন্ন রোগের সম্মুখীন হতে হয় তাই বাইরের খাবারগুলোকে একদমই আমাদের মানে বাইরের খাবারগুলোকে একদম আমাদের জীবন থেকে সরাতে হবে যদি বাইরের খাবারগুলো খাওয়া বন্ধ করে দিই তাহলেই আমাদের বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা বেরোতে পারব